আমি কিছু পদবীর নাম বলছি সেগুলি হলো যেমন দাস দাশগুপ্ত সেনগুপ্ত রাহা নাহা সাহা চৌধুরী ঘোষ ঘোষাল পাশোয়ান সিংহ সিং মাহাতো সোম পোদ্দার প্রামাণিক শীল সরকার বিশ্বাস মহন্ত রায় বর্মন তলুকদার চক্রবর্তী গাঙ্গুলি ভট্টাচার্য সান্যাল আচার্য রায়চৌধুরী বচ্চন দাসমুদী গোপ গোয়ালা ধর সূত্রধর দেবনাথ মোদক মজুমদার হোম মজুমদার পাট্টাদার খন্দকার শেখ পাঠান শর্মা সৈয়দ

খাতুন

শেঠঠী কাপুর দেবগণ সেন

রাউত আলি ঠাকুর মালাকার তেন্ডুলকর মল্লিক ব্যাপারী ইত্যাদি